পশ্চিমবঙ্গে প্রাইভেট হেলথ কেয়ারের বিকল্পগুলি হচ্ছে হাসপাতাল ডি অলিভিয়া নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার জে ফিল্ড হাসপাতাল ইত্যাদি বিকল্পগুলি রয়েছে আর গুণমান খরচ এবং অ্যাক্সেস যোগ্যতার দিক থেকে তারা যেভাবে জনস্বাস্থ্য পরিষেবার সাথে তুলনা যে হাসপাতালে যতটা পরিমাণ টাকা খরচ হয় তো খোঁজ করা দরকার ওনারা ততটা পরিমাণ টাকার খরচ নেন তার বেশি ওনারা নেন না নিয়মের মধ্যে যে টাকাটা দরকার হয় ওই হাসপাতালে খরচ করার জন্য তো ওনারা সেই টাকাটা ওনারা নেন